হ্যালো হ্যাঁ এটা কি লোকনাথ ট্রাভেলস হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ দাদা আমি রাহুলই কথা বলছি হুম চিনতে পারছেন নিশ্চয়ই

হুম হুম হুম যাবো তো নিশ্চয়ই এই জন্যই তো আপনাকে ফোন করা হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ক্যাব লাগবে হ্যাঁ ওই ফোর সিটার হলেই হবে হ্যাঁ আমরা এই তিনজন বন্ধু মিলে এক জায়গায় যাবো মানে এই সাতাশ ফেব্রুয়ারিতে আমরা দক্ষিণেশ্বর যাবো হুম যেটার জন্য করে যেতে পারি ওই আর কি

হ্যাঁ আবার ওখান থেকে ফিরে আসবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ওই দুই থেকে আড়াই ঘন্টা মতোই লাগবে

হুম তো যাওয়া আসা মিলিয়ে কত পড়ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা তিন হাজার তো আচ্ছা অ্যাডভান্স কি করতে হবে অ্যাডভান্স করতে হবে দা নাকি ওখানে মানে ছেড়ে দেবে যখন তখন ওই ড্রাইভারের হাতে দিই দিলেই হবে ওহ্ আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে দাদা তাহলে আপনাকে আমি অনলাইন করে দেবো

বলছি শোনো না তিন হাজার টাকা তো বললে আর আমরা তো সবসময় তোমার থেকেই গাড়ি নিই প্রায় নিজেরা ঘুরতে গেলে তোমার ওখান থেকেই গাড়ি নিয়ে যাই যেখানেই যাই সে আমি তো আগেরবার তুমি একটা আমাকে প্রোমো কোড দিয়েছিলে তা সেখানে তো আমি এটায় কিছু ছাড় টাড় পাওয়া যাবে পাবে নাকি দাদা ও আচ্ছা ঠিক আছে তা আমি আপনাকে প্রোমো কোডটা দিচ্ছি ওটা ওটা দেখে আপনি একটু বলে দেন হ্যাঁ আপনার তো খেয়াল নেই আপনার খেয়াল নেই নিশ্চয়ই তো ছাড়টা করে দিন না দাদা হ্যাঁ আচ্ছা ছাড় করে দেবেন তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই একসাথে ওই মধ্যেই যাচ্ছি এই এই কথাটা ফাইনাল রইলো আপনাকে অ্যাডভান্স যা লাগবে বলে দেবেন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন আমি আপনাকে জিপে করে দেবো হ্যাঁ দাদা আচ্ছা দাদা ঠিক আছে দা রাখছি তাহলে